হ্যাঁ পাখি দেখার জন্য অনেক কুসংস্কার আছে যেমন যেমন দুই শালিক দুই শালিক সবাই বলে সকালবেলা ঘুম থেকে উঠে দুই শালিক দেখলে নাকি সারাদিন দিন ভালো যায় সত্যিই প্রায় সারাদিন দিন ভালো যায় আর এক শালিক নাকি সকালবেলা ঘুম থেকে উঠলে এক শালিক দেখলে নাকি দিনটা খারাপ যায় সবাই তাই বলে কিন্তু আমরা কোনো দিন আমি কোনো দিন বিশ্বাস করি না যে এক শালিক দেখলে দিন খারাপ যাই দুই শালিক দেখলে দিন ভালো যায় কাক আর কাক আর কাক যদি মাথার উপরে নাকি এসে ডাকে আর কাক যদি মাথার উপরে এসে ডাকে তাহলে না কোনো মানুষ মরে গেলে নাকি কাক এসে তা বুঝিয়ে দেয় সেভাবে কাকের সাথে আমি বুঝিয়ে দাম আর এক আর এক প্রায় নাকি দুপুর পরে না দুপুর পরে নাকি পেছন থেকে নাকি কাক ডাকলে নাকি মরে যায় এই ধরনের সব আরও কত কুসংস্কার আছে পাখি দেখার জন্য আরও অনেক কি কুসংস্কার আছে যেমন পেঁচা পেঁচা পেঁচা রাতের বেলা পেঁচা ডাকলে নাকি পেঁচা ভূত হয় এগুলো আরও অনেক রকমের কুসংস্কার আছে দুই শালিক সত্যি দুই শালিক দেখলে আমি একবার দেখেছি আমি বলি যখন সবাই বলছে যখন আমি দেখি দুই শালিক দেখলি নাকি দিন ভালো যায় আর দেখলাম একদিন সকালে আমি ঘুম থেকে উঠে দেখিনি আমাদের ওঠানে দুটো শালিক এসে দাঁড়িয়ে আছে সত্যি আমি সেদিন দুইটো দুটো শালিক দেখেছি দেখে দেখে আমার দিনটা সত্যিই খুব ভালো হয়েছিলো আর একটি শালিক একটা শালিককে আমি আমিও এটারও ট্রাই করেছিলাম যে দুটো শালিক দেখলে এক একটি শালিক দেখলে দিন খারাপ যায় তো একটি শালিক দেখলে অনেক দিন খারাপ যায় আমি সেটাও দেখেছি কিন্তু এটা এটা কোনার বিশ্বাস হয়নি যে দু একটি শালিক একটি শালিক দেখলে দু দিন খারাপ যায় কাক এটা সত্যি হয় কিন্তু যে কাকু মাথার উপরে নাকি মাথার উপরে সে ডাকলে মানুষ সত্যি ফোন করে আমাকে বলে যে কেউ না একটু মারা গেছে পেঁচা রাতের বেলা রাতের বেলা পেঁচার চোখ দেখলে তো পেঁচার চোখ পুরো লাল হয়ে থাকে আর পেঁচা দেখলে পেঁচা দেখলে আমার ভীষণ ভালো লাগে কারণ রাতবেলা যদি পেঁচা ডাকে আমি বাইরে ঘর থেকে বাইরে বেরো না আর সবাই বল নাক কি পেঁচা নাকি রাতে ডাকলে নাকি ভূত